হ্যালো হ্যালো কি দোকানদার বলছি আচ্ছা আপনার দোকানে আমি গতকাল বাজার করতে গিয়েছিলাম চারটে ডিম নিয়ে এসছিলাম তার মধ্যে দুটো হচ্ছে পচা হয়েছে আর সেই সর্ষের তেল নিয়েছি তেলটার দাম বড্ড বেশি হয়েছে এত তেলের দাম তো বেশি নয় কিন্তু তেলের দামটা বেশি নেওয়া হয়ে গেছে দশ টাকা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে ডিম দুটো কি পাল্টে দেবেন আমি নিয়ে যাবো দেখাবো আচ্ছা ঠিক আছে আর যে সর্ষের তেলটা নিইছি ওই যে তেলটার নাম কি যেন মশাল তেল মশাল তেল আমি নিয়েছি তেলটার দাম হচ্ছে দশ টাকা বেশি নেওয়া হয়েছে আমাদের অন্য দোকানে এখানে আমি দেখলাম দাম করে দশ টাকা কম আছে আচ্ছা আমি তো আপনার দোকানে বরাবরের জন্যে কাস্টমার একটু কনসেশান করে নেবেন আচ্ছা রাখ